আমার এলাকার হাসপাতালগুলোতে সব সুযোগ সুবিধা থাকলেও মাঝে মাঝে সব কিছু অ্যাভেলেবল থাকে না যেমন এক্স রে সিটি স্ক্যান এগুলো আছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় হয়তো কোনো এক্স রে মেশিন কাজ করছে না তো সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয় সেক্ষেত্রে হয়তো এটা অনেকদিন বন্ধ হয়ে পড়ে থাকে অনেক মানুষের অনেক সমস্যা হয়ে যায় তার জন্য তো আমরা যেহেতু গ্রামে থাকি এখান থেকে আবার অন্য হাসপাতালে যেতে হয় দূর দূরান্তে যেতে হয় সব চিকিৎসার সরঞ্জাম এখানে আবার থাকে না বেড সংখ্যাও কম থাকে নতুন যে সব আধুনিক যন্ত্রপাতি দিন দিন যেগুলো নতুন প্রযুক্তির ফলে যেগুলো নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি এখানে অ্যাভেলেবেল থাকে না তো মানুষের তো অসুবিধা হয় ডাক্তারও ঠিকঠাক ঠিকঠাক মতো সে ঠিক ডাক্তারও ঠিকঠাক মতো তাদের টিডমেন্টও শুরু করতে পারে না তার জন্য অনেক লেট করে যখন একটা চিকিৎসা এক জনের যখন লেট করেই যখন তার চিকিসসা শুরু করছে তখন দেখা যায় তার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো তার ফলে আমাদের এইগুলোকে আরও উন্নত করতে হবে একটা যেখানে একটা মেশিন এক্স রে মেশিন আছে সেখানে আরও এক্সট্রা কিছু আলো আনতে হবে সিটি স্ক্যান করার জন্য এখানটায় আরও দু তিনটে সিটি স্ক্যানের যে মেশিন সেগুলো বসাতে হবে নতুন নতুন যে সব তৈরি হচ্ছে তো সেগুলোতেও সেগুলো এখানটায় রাখলে মানুষের সুবিধা হয়